আমি পলাশসাওরি থেকে চন্দ্রকোনা রোড অবধি স্টেশনে পৌঁছানোর জন্য একটি ক্যাব ভাড়া করেছিলাম তখন ঐ ক্যাবের ভাড়া দেখিয়েছিলো চারশো টাকা কিন্তু এখন ড্রাইভার বলছে আমাকে ছশো টাকা দিতে হবে কিন্তু আমি দিতে রাজি না তাই আমি একটি অভিযোগ করতে চাই